মাছ ধরা আমাদের পেশা না কারণ আমরা আমাদের ছোট্টো একটা পুকুর আছে আমরা কী করি মাছ ওখানে মাছ রেখে ছোটোবেলায় মাছ ছেড়ে সেই পুকুরে মাছ বড়ো করে আমরা কী করি সেই মাছ খাওয়ার জন্য রেখে দিয়েছি আমরা ছোট্টো জাল আছে জাল ফেলে আমরা পুকুর থেকে মাছ ধরে সেই মাছ আমরা খাই আমাদের মাছ ধরা অতটা পেশা না যে আমরা অনেক দূরে দূরে কি মাছ ধরতে চাই তাাই না আমরা একদিন ঘুরতে গিয়েছিলাম নদী এলাকা নৌকায় করে যাচ্ছিলাম দেখলাম যে অনেক মানুষরা একটা নৌকায় করে বড়ো জাল নিয়ে মাছ ধরছে তেমন ওদের একটা মাছ ধরা পেশা পেশা বলতে যেমন কারা দর্জির কাজ করছে তাদের একটা পেশা যেমন কাউ মুরগি চাষ করছে যেমন বিভিন্ন কাজ লোকেরা বিভিন্ন করছে তাদের একটা পেশা কিন্তু আমাদের সেই হিসেবে পেশা না